বাগান দেখে আমার আপশোস হয় আমি যদি এরকম একটা বাগান বানাতে পারতাম আমার একটা ফুলের গাছ আছে তা ফুলের বাগান আছে তাও আমি ভাবছি একটু আম জাম কাঁঠাল লংকা একটু টমেটো গাছ বেগুন গাছ শাক সবজি নানানরকম চাষ করতে তাই আমি চেষ্টা করেছি কিছু সবজির গাছ কিছু ফলের গাছ লাগানো লাগিয়েওছি তাতে আমি প্রতিনিয়ত জল দিই এবং তাই আমাদের ঘরে একটা গরু রয়েছে তার সেই সার গাছে দিলে গাছের বৃ্দ্ধি হয় তাই আমি অন্যের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে আমি ছোটোখাটো বাগান তৈরি করেছি সেই বাগান থেকে যদি লিচু আম জাম কাঁঠাল হয় সেই দেখে আমি আনন্দ পাই যে না আমার বাগানেও তো আমি চাষ করেছি মানে আমার বাগানেও জিনিসটা হয়েছে